আমি সবচেয়ে বড়ো ভুল করেছিলাম মাধ্যমিক দেওয়ার পর পড়াশোনা ছেড়ে দেওয়ার জন্য তখন আমার মা বাবারা বলেছিলো যে পড়াশোনা কর চালিয়ে যাওয়ার জন্য এবং আমি চাইছিলাম যে কোনো কাজ কাজ করার জন্য তো সেই ক্ষেত্রে কিছুটা গ্যাপ পড়েছিলো পড়াশোনায় এবং সেই গ্যাপটা আমি পড়তে দিইনি তারপর যখন আমি বুঝ ভুল বুঝতে পারলাম যে না আমার পড়াশোনা করাটাও ঠিক ছিলো তো সো তখন আমি আবার ভর্তি হই এবং এই কী কী করলে ঠিক হবে না হবে সেই সব জেনে আবার পড়াশোনা চালু করি এবং উচ্চ মাধ্যমিক দিই তারপর আবারও ভেবেছিলাম যে না আমি পড়বো না তারপর আবারও মনে হল যে না একবারে ভুল করেছি আর ওই ভুল করবো না তো সেই ক্ষেত্রে তারপর কলেজে ভর্তি হলাম গ্র্যাজুয়েশান পাশ করলাম এখন এখন এবার আমি অন্য কোনো কাজের সন্ধান করছি তো এর মধ্যেও যদি কোনো কিছু শেখার থাকে তো আমি চাইবো সেটাও শিখতে